দিদি আমি আসানসোল ইন্টারন্যাশনাল হোটেলে উঠেছি গাড়ি নিয়ে এসেছি তো আপাতত এখানে কোথায় কোথায় একটু ঘুরতে যেতে ইচ্ছে আছে কোথায় কোথায় যাওয়া যায় বলুন তো আমি তিনদিনের জন্য এসেছি কতক্ষণ লাগবে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা তো আমার তো একটু দেখতে ইচ্ছা হচ্ছে তা মাইথন ড্যামটা যে যাবো কীভাবে যাবো একটু বলুন তো আমি গাড়ি এনেছি বললাম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উনিই গাইড করে দেবে ঠিকই কাছাকাছির মধ্যে কোথায় ঘুরতে যাবো একদম কাছে কোথায় ঘুরতে যাবো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি আর ওই কি সুশান্ত রায় নামে কোনো জিএম আছে এখানে আচ্ছা আচ্ছা ওই গুগল খুলেই তাহলে ওই চলে যেতে পারবো ঠিক আছে দিদি থ্যাংক ইউ